আমি পুরুলিয়ার কোর্স কমপাউন্ড থেকে বলছি আমি দুপুরের লাঞ্চের জন্য রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে ভাত মাছ ডাল আলু সবজি অর্ডার করেছিলাম কিন্তু আমি যখন সেই অর্ডারটি গ্রহণ করলাম তখন দেখা গেল তার মধ্যে ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন ভুলবশত পাঠিয়ে দেওয়া হয়েছে আমার অনুরোধ এই অর্ডারটি ক্যান্সেল করে আমার দেওয়া অর্ডারের জিনিসগুলি দয়া করে পাঠিয়ে দেওয়া হোক এবং দেখা হোক যাতে পরবর্তীকালে এ রকম ভুলবশত এর অর্ডার ওর কাছে না চলে যায়